হ্যাঁ বলছি আমার একটা বিয়েবাড়ি পড়েছে পঞ্চাশ কিলো মাংস লাগবে এই তো সামনের সামনের সোমবারে কত করে দেখে শুনে মানে কম কম করে নিতে হবে লজেতে হবে বাড়িতে হবে না আপনি কেটে পরিষ্কার করে দেবেন কত করে নেবেন আগে বলুন তারপরে বলছি আচ্ছা ঠিক আছে আমি আমি তাহলে ওই বিকেলে গিয়ে আপনাকে কিছু টাকা দিয়ে আসব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই টাউনে হুঁ সন্ধ্যে সাতটার সময় নিয়ে যাবেন ঠিক আছে ভালো ভালো করে ভালো করে পরিষ্কার করে কেটে দেবেন ঠিক আছে না আমি পাঠাব একজনকে আচ্ছা আচ্ছা হুম